আমি অত শু শ্যুটিং করি না কারণ আমি তো নায়িকা তো না যে আমি শুটিং করব আমি এমনি ভিডিও করি ছবি তুলি কোথাও গেলে ভিডিও করি বা কারোর ভিডিও করে দিই এসব আমার করতে ভালো লাগে আর কোথাও গেলাম ছবিও তুলতে আমার খুব ভালো লাগে বা কোথাও কোনো ফাংশানে গেলাম বা কোনো মেলাঘাটে গেলাম বা কোথাও ঘুরতে গেলাম ভিডিও করি ছোটখাটো আর কোনো বান্ধবীরা বা বন্ধুরা বলল তাদের রিলস বানিয়ে দিলাম ওইসব আমার করতে খুবই ভালো লাগে বা ছবি তুলতেও খুবই ভালো লাগে কোনো জিনিস দেখলাম সেসব কোনো জিনিসেরও ছবি তুলি বা যে কোনো জায়গায় গিয়েছি বা গে যাব সেসব জায়গায় ছবি তুলে আনি কোথায় ঘুরতে গেলে ছবি তুলে আনি এনে বন্ধুদের বান্ধবীদের দেখাই ছোটখাটো ভিডিও বানাই

খুবই ওসব আমার ভালো লাগে তুলতে বা ভালো ভালোও লাগে এসব আর খুবই মানে ইন্টারেস্টিং লাগে ভিডিও আমার করতে খুব ভালো লাগে আমার ফ্রেন্ডস আছে তাদেরকে নিয়ে আমি ছোটখাটো ভিডিও করি বা তাদেরকে অন্য অন্য জনের ভিডিও দেখাই বা কোনো জিনিস দেখলাম কোনো পশু বা পাখি তাদের নিয়ে ভিডিও করি